আমি ছোটোবেলায় মাছ ধরতে যেতাম বাবাদের সাথে দাদুদের সাথে মাছ ধরতে যেতাম ছোটোবেলায় মাছ ধরতে যেতাম মাছ ধরতাম মানে যখন জাল ফেলতো আমি পাশ থেকে জালটা ধরে মানে ঘা দিতে ঘাঁ দিতে পুকুরের ধারে নিয়ে গেলাম জালটা টুক করে ফেলে দিলাম দাদু মাছ জালটা উপরে দেঁড়ে দাঁড়ে টানতে থাকলো এইভাবে মাছ ধরতে যেতাম বা মাছ ধর শিখেছি আর মাছ ধরতে জানি কী বলুন তো আমি মাছ ধরার শিখেছি ঠিকই কিন্তু জালমাল আমি ফেলতে পারি না যখন মানে মাছ ধরার দরকার হয় ছিপ নিয়ে যেতাম ছিপ নিয়ে গিয়েই মাছটা মানে একটা আটা ছড়িয়ে একটুখানি হাতে করে জল দিয়ে আটা ছেড়ে একটু লাড্ডু মতো করে পুকুরের পাশে গিয়ে ছিপটাকে দাঁড়িয়ে পুকুরেতে ফেললাম ফেলে দেখলাম মাছ পড়ছেই না বসিয়ে আছি বসেই আছি খানিক পরে দেখলাম মানে খোঁড়ে রাখছে খুঁড়ে দেখলাম টুকু করে একটা মাছ উড়লো মাছটা নিয়ে আমি বালতিতে রাখলাম আবার ফেললাম আবার ওইভাবে একটা মাছ আবার উড়লো দুটো মাছ উড়লো আমার হয়ে গেলো ম এইভাবে কৌশলটা আমি শিখেছি বা বড়দের কাছ থেকে এটা আমার জানা জেনেছি আমি জেনে শিখেছি ধরুন মানে দাদু মাছ জাল ফেলছে পুকুরেতে মাছ হচ্ছেই না হচ্ছেই না আমাকে ডাকছে দাদু ভাই দাদু ভাই এসো একটু দাদু ভাই এসো গেলাম দাদু বললো ও মনি তুমি বাধা নেমে আর চর্দিকে একটু ঘা দিতে থাকো চর্দিকে ঘা দিয়ে ঘা দিয়ে ঘা দিয়ে এক পুকুরের এক কোনের দিকে আর ওই জায়গাটায় ঘা দিলাম না ওই জায়গায় দাদু জাল ফেললো প্রচুর মাছ হয়ে গেলো ওই জায়গায় মাছটা যেই হয়ে গেলো বালতি টিনে ছুটে ছুটে বাড়ি চলে এলাম মায়ের কাছে দিলাম অনেক মাছ পছে মা তুমি এগুলো সব রান্না কর আমি দাদুকে ছাড়তে দেবো না এইভোবে মাছ ধরা শিখেছি দাদুদের সাথে বাবাদের সাথে যখন যেতাম ওর দিকে বা মানে বলুন ধরুন আমি বালতি নিয়ে ফোঁদে ফোঁদে ছুটে ছুটে যেতাম ছোটোবেলায় মাছ ধরত এইভাবে এইভাবে শিখতে শিখতে বড়ো হয়ে গেছি বড়দের কাছ থেকে এইভাবে এই কৌশলে মাছ ধরাকেই আমি শিখেছি